বাইরে সেরা ছবি তোলার সময় হলো দিনের আলো যত সময় থাকবে ফুট মানে অন্ধকার যতক্ষণ না হয় তত সময় ছবিগুলো তোলা যাবে ভালো ফুলের আর পোকামাকড়ের ছবিগুলো সব ছবি তুলতে গেলে জুম করে তুলতে হবে না হলে কাছে গেলে তো পালিয়ে যাবে সেই জন্য দূর থেকে জুম করে ছবিটাকে বড় করে নিয়ে তোলার চেষ্টা করতে হবে গ্রামীণ এলাকায় তোলা ছবি তু তুলতে গেলে বাঘ ভাল্লুক থাকে সেখানে জাল দিয়ে টাঙানো জায়গা দূর থেকে দেখে ছবি তুলতে হবে যাতে ওরা বুঝতে না পারে নাহলে ওরা বিক্ষিপ্ত হয়ে আমাদের দিকে ছুটে আসবে ছবি তোলার জন্য ছোট ক্যামেরা তো আমরা ইউজ করি না ফোন থেকেই তুলি সেটা তার মাধ্যমে জুম করে আমরা ছবি দূর থেকে ছবি নিই যে কারণে ছবি দেখা যায় আর বাইরের ছবিগুলো দেখতেও ভালো লাগে পোকামাকড়ের ছবি তুলি কারণ পোকামাকড়গুলো ছোট ছোট দেখায় জুম করলে অনেক বড় বড় দ্যাহ বড় বড় আসে ছবি তুললে সব কিছুর মাধ্যমে সেগুলো কেমন আছে মানে কেমন হয় সেই জানা যায় যে এই জায়গার বা অবস্থান বা পরিস্থিতি বুঝে পোকামাকড় কিংবা বাইরের ছবি তুললে আমরা বুঝতে পারি যে বেড়ানোর উদ্দেশ্য এটাই যে ছবি তুললে সেই ভ্রমণের জায়গাগুলো কেমন হয় সেগুলো আমরা বুঝতে পারি যে কত সুন্দর সেই পরিবেশগুলো কেমন হয়েছে পোকামাকড়গুলো ওই বন্য প্রাণী সবাই কীভাবে সেখানে চলাফেরা করছে এই ভ্রমণটা আমরা বুঝতে পারি এটাই যে আমরা পরিবেশে কোনো পরিবেশে প্রকৃতি কেমনভাবে মানে বিরূপ মানে আচরণ করে মানুষের উপরে প্রভাব ফেলে সেই সব নিয়ে আমরা বুঝতেও পারি বা সেগুলো দেখার অনুভব করি